বর্তমান আর্থসমাজের ক্ষেত্রে শিক্ষিত মেধাবী ছাত্রছাত্রীদের সরকারের এই শিক্ষানীতি ভীষণ উপযোগী গরিব বাড়ির ছেলেমেয়েরা উচ্চশিক্ষা এর মাধ্যমে করতে পারবে তারা আগামী দিনে তাদের প্রত্যেকের আর্থসামাজিক উন্নতি করতে পারবে তবে এটা দেখতে হবে যাতে এই শিক্ষা ঋণের সমবণ্টন ব্যবস্থা চালু থাকে ব্যাঙ্কগুলি যেন খুব সহজেই এই ঋণ দেয় তা দেখা স সরকারের কর্তব্য আমার মনে হয় শিক্ষা ঋণ যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাতে বহু গরিব এবং শিক্ষিত ছেলেমেয়েরা উপকৃত হবে